যদি বিনোদন শিল্পের কথা বলা হয় তাহলে আমরা সাধারণত টেলিভিশান সিনেমা কোনো ওয়েবসিরিস যেগুলি এখন অনলাইন প্ল্যাটফর্মে চালু হচ্ছে বিগত কিছু বছরে তামিল সিনেমা তামিল খুব সুন্দর সুন্দর চরিত্র খুব আমার মানুষজনকে বিনোদন দিতে সাহায্য করেছে কিন্তু এই বছরের সব থেকে বলা যায় যে বিনোদনে সব থেকে ভালো মানুষ খুশি হয়ে যায় সেটি হলো স্পোর্টস এই বছর আমাদের ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতে এতে আমাদের দেশ আছে হিন্দু মুসলিম সবার নির্বিশেষে একটা নিজেদের মধ্যে একটা অনুষ্ঠানের মতো সবাই সেটাকে সেলিব্রেট করে তা আমার ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে আমাদের ভারতবাসীর ক্ষেত্রে স্পোর্টস হচ্ছে সব থেকে বিনোদনের সব থেকে বড়ো মাধ্যম আর আশা করি বিগত কিছু বছরে স্পোর্টসই থাকবে সব থেকে বিনোদনের মাধ্যম হ্যাঁ সিনেমা আসে সিনেমা কিছু দিন মনে রাখে কিন্তু কিছু দিন বাদে যখন নতুন সিনেমা আসে তখন সেটির চল অনেকটা কমে যায় কিন্তু স্পোর্টস এমন একটা জিনিস যেটা বছরের পর বছর তুমি এক বছর বাদেও দেখো একটা স্পোর্টস সব সময় মানুষের ফেভারিটই থাকে